ভারতীয় পরিবহন ব্যবস্থা হল মধ্যমানের দেশের বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য প্রধান পরিবহন মাধ্যম হল বাস এবং ট্রেন এবং ক্ষুদ্র জায়গা অর্থাৎ আমাদের আশে পাশের কোনো জায়গায় যাওয়ার জন্য প্রধান পরিবহণ মাধ্যম হল বাস ট্রেন টোটো অটো বা ইত্যাদি যে সকল গাড়ি চলাচল করে সেগুলি ছো ক্ষুদ্র দুরত্বের জায়গা আমরা সাইকেলেও যাতায়াত করি পরিবহন ব্যবস্থার অর্থাৎ বাস এখানে খুবই দেরিতে আসে ট্রেন এখানে খুবই দেরিতে আসে নির্দিষ্ট সময় এখানে ট্রেন বা বাস আসতে পারে না ফলে নিত্য যাত্রীদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় নির্দিষ্ট সময়ে তারা তাদের গন্তব্য স্থলে পৌঁছোতে পারে না ফলে তাদের কাজের ক্ষেত্রে খুব অসুবিধা হয় আমাদের দেশের মানুষ তার প্রতিবেশী দেশগুলিতে ট্রেন বা বিমানের মাধ্যমে যাতায়াত করে বা দূরবর্তী দেশগুলিতে বিমানের মাধ্যমে যাতায়াত করে এই ভ্রমণের ফলে তাদের সেখানে যে অসুবিধেগুলি হয় সেগুলি হল থাকা খাওয়ার অবস্থা জলের অবস্থা বা পরিবেশগত যে সমস্যা হয় সেগুলি তাদের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের দেশের যে যাতায়াত ব্যবস্থা আছে এটি উন্নত করা যাবে আমাদের পরিবহন দপ্তরকে আমাদের দেশের পরিবহন দপ্তর বা রাজ্যের পরিবহন দপ্তরকে এদিকে নজর আনতে হবে কীভাবে পরিবহন ব্যবস্থা উন্নত করা যায় সাধারণত রাস্তাঘাটে যে যানজট সেগুলি দূর করতে হবে এতে অনেক সময় চলে যায় অর্থাৎ এতে অনেক সময় ব্যয় হয় সঠিক মানুষ অনেক রাস্তায় আটকে থাকে তারা তাদের গন্তব্য স্থলে পৌঁছোতে পারে না অর্থাৎ যদি আমরা যানজট সরাতে পারি তাহলে আমাদের পরিবহন ব্যবস্থা অনেক সুবিধা হবে এবং রাস্তাঘাট যদি উন্নত করা যায় এবং তাহলে মানুষ খুব সহজেই যাতায়াত করতে পারবে